হ্যাঁ জানিস তো এইবারে না আমি জিন্সটা অর্ডার করেছি খুবই ভালো জিন্সটা এসছে আগের বারে যেটা অর্ডার করেছিলাম অতটা কোয়ালিটি ভালো ছিল না আরে না রে কি বলতো জিন্সটার কোয়ালিটিটা কীরকম ছিল বলতো কাচলেই না কীরকম সে একটা ধোয়া ধোয়া সেকালের দেখতে হয়ে গেছিলো কালারটা নষ্ট হয়ে যাচ্ছিলো কিন্তু এবারে জিন্সটা আমি তিনবার কেচেছি জানিস সেম মানে ওই লিঙ্ক থেকেই কিনেছি ওই কোম্পানির জারার কোম্পানিরই মাল আছে কিন্তু ফ্লিপকার্টে আগের বারেরটা ভালো দেয় নি এবারেরটা সত্যিই ভীষণ ভালো দিয়েছে এখনো কেচেছি এখনো প্যাকিং করে যদি আমি রিফান্ডও করে দি না তারাও বুঝতে পারবে না যে আমি কি মানে পরেছি কেচেওছি দেখেও মনে হচ্ছে না সত্যি ভীষণ ভালো এসছে তুইও নিবি তো নিয়ে নে খুব ভালো খুব কম কম দামের মধ্যে নিয়েছি হ্যাঁ হ্যাঁ ওটাই ওটাই